হ্যাঁ আমি বড়ো হওয়ার পর সাঁতারের নতুন স্ট্রোক বা অনেকরকম কৌশল শিখেছি কীভাবে ওপর থেকে জলে ঝাঁপ দিতে হবে কীভাবে হাত দিয়ে জল সরিয়ে সামনের দিকে যেতে হবে উপুড় হয়ে সাঁতার কেটে সামনের দিকে এগোতে হবে জলে জোয়ার এলে কীভাবে নিজেকে রক্ষা করব সেই অনেকগুলি কৌশল আমি শিখেছি জলকে প্রথমে আমি ভালোবেসেছি বলেই তাই এই জন্যে আমি সাঁতার শিখতে এসেছি আর সাঁতার শিখতে এসে আমি নিজেকে অনেকরকমভাবে সুন্দরভাবে দাঁড় করাতে পেরেছি যার জন্যে আমার কোনো দিন কোনও অসুবিধা হচ্ছে না